হ্যাঁ স্যার বলছি আমি পরীক্ষার জন্য ফোন করেছিলাম তো আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টেট পরীক্ষা স্যার তো আপনি কি আমাকে একটুখানি সাজেশান দেবেন প্লিস অ্যাঁ পো পরীক্ষার পরে চাকরি বাকরি আছে কি না পরীক্ষার আচ্ছা এবার এর জন্য আমাকে কতটা খাটতে হবে কতটা সময় এফোরট দিতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর কোনো সাবজেক্টের উপরে টাইম বা সাবজেক্টের উপরে টাইম দেওয়া বা কোনো রুটিং করে পড়াটা এটা নিশ্চয়ই দরকার কি কিছু যেটা সেটা আপনি যদি সাজেস্ট করেন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা স্যার থ্যা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ